আমাদের সমাজে বিভিন্ন সংস্কৃতির মধ্যে বিয়ের অনুষ্ঠানও একটা সামাজিক সাংস্কৃতিকের মধ্যে পড়ে যেমন বিয়েবাড়ি মানেই একটা মনোরঞ্জনমূলক অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে এখন বিভিন্ন বিয়েবাড়ির অনুষ্ঠানে এখন প্রায়শই দেখা যায় বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে সেখানে ভালো ভালো খাবারের সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর শিল্পীদের গান মানুষের মনোরণকে আরো ভালো রাখার চেষ্টা করে এবং বিয়েবাড়ি মানেই ভালো সাজুগুজু খাওয়াদাওয়া এবং সঙ্গীতানুষ্ঠান এবং বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন মানুষের মধ্যে সংস্কৃতিক মনোভাবনা সচেতন হয়ে ওঠে তাই আমরা বিয়ের অনুষ্ঠান বা এখন আমাদের কাছে একটা মনোরঞ্জনমূলক অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সঙ্গীত এবং বিভিন্ন ধরনের বিচিত্রা অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিয়ের অনুষ্ঠানটাকে উপভোগ করি থাকি